আগে যেমন আমরা আকাশের তারা গুণে অঙ্ক করা শিখেছিলাম অনেক সময় হাতের গিট গুণে গুণে অঙ্ক করতাম এখন বাচ্চাদেরকে শেখানো হয় কাঠি দিয়ে দুটো কাঠির সঙ্গে আরও দুটো কাঠি নিয়ে এসে যোগ করে দিলে কত হয় এইভাবে বাচ্চাদেরকে গণিত শেখানো হয় তাছাড়াও আবাকাসের মাধ্যমে অনেক সময় তারা এঁকে চারটে তারার সঙ্গে আরও দুটো তারা যোগ করে দিলে কত হচ্ছে সেইভাবে গণিত শেখানো হয় আবার কখনও কখনও এভাবেও শেখানো হয় চারটে বল আছে তার থেকে দুটো বলকে নিচে নামিয়ে দিল তাহলে কটা রইলো এইভাবে তাদেরকে বিয়োগ শেখানো হয় এইভাবেই তারা গোনা শেখানো হয়